আমার এলাকায় বিখ্যাত স্কুল অনেকগুলি রয়েছে আমার এলাকায় প্রাইমারি যেই স্কুলগুলি রয়েছে সেগুলি অনেক বিখ্যাত তাছাড়া প্রাইমারি স্কুল ছাড়াও আমাদের এলাকাতে ইংলিশ মিডিয়ামের অনেকগুলি স্কুল রয়েছে যেগুলো অত্যন্ত নামি দামি এবং এগুলির বিশেষ বিশেষত্ব রয়েছে আমাদের এলাকাতে আমাদের এলাকায় এই স্কুলগুলিতে বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকেও ছেলেমেয়েরা পড়াশুনা করতে আসে এবং যেই বিখ্যাত স্কুলগুলি রয়েছে সেগুলিতে আমাদের এলাকাতে হোস্টেলের ব্যবস্থা করা রয়েছে যেখান থেকে ছাত্র ছাত্রীরা বিনামূল্যে থেকে তারা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে এবং বিশেষভাবে কোচিংয়ের ব্যবস্থাও করা হয় এইখানে এখানে থাকলে ছাত্রছাত্রীরা ডিসিপ্লিনের মধ্যে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এই জন্য আমাদের স্কুলগুলি বিশেষভাবে বিশেষত্ব গুরুত্ব রেখে থাকে আমাদের জীবনে এই জন্য আমাদের স্কুলগুলি এতোটাই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি বলে মনে করে থাকি